হ্যাঁ আমি একবার আর একটি প্রকৃতি এঁকেছিলাম তো সেই প্রকৃতিতে গাছপালা পশু পাখি সব কিছু এঁকেছিলাম সব কিছু নিয়ে একটা প্রকৃতি এঁকেছিলাম তো আমি সেটা আঁকার সময় তখন অতটা বুঝতে পারিনি কিন্তু আমি আঁকার পরে বুঝতে পেরেছিলাম যে এর গভীর অর্থ বা তাৎপর্য রয়েছে এ যেমন আমি যেটা এঁকেছিলাম আমি তার মধ্যে আমি বুঝতেই পারিনি যে আমি কখন এই এতটা সুন্দর করে এ এত সুন্দর একটা বাড়ি এঁকেছিলাম বা একটা গাছ এঁকেছিলাম একটা বাড়ি এঁকেছিলাম তো গাছ তো আকাশ এঁকেছিলাম তো আকাশে পাখি উড়ছিল বা গাছের গাছের ছায়াতে এ মানুষ বসেছিল একটা ছোট্ট বাড়ি ছিল তো বাড়ির পাশে একটা পুকুর ছিল সেখানে মানুষ বাসুন ধুতে আসছিল তো আমি এত সুন্দরভাবে যে সেটা আঁকতে পেরেছি সেটা আমি কখনোই ভাবতে পারিনি যে আমি আঁকার পরে যখন দেখছি তো তখন দেখছি সেটার ভিতরে এ অনেক গভীর অর্থ রয়েছে যার যেটা আমি আঁকতে পারব কখনো ভাবিনি কিন্তু সেটা আমি এঁকে দিয়েছিলাম আমি কীভাবে সেটা নিজেও বুঝতে পারিনি